হ্যালো কী করছিস রে মানু আরে বলিস নি আমাদের সে দু দিন ভোর কারেন্ট নেই রে দেখ না আর সেই সকালবেলা যদিও বা একটুখানি এলো তাও সে আবার চলে গেল কোথায় নাকি কী গন্ডগোল হয়েছে এখন নাকি আরো দু তিন দিন আসবে না কারেন্ট আছে তোর দাদার মেয়েটা কিছু নেই কোথায় কী তার কী কেটে পড়ে গেছে না কী হয়েছে জানি না কারেনটা নেই উনি তো বো অপিসে যোগাযোগ করেছিলো বলছে দেরি হবে কী হয়েছে কী জানি আর তোর সেই দাদার মেয়েটা দেখ না ছোটো হ্যাঁ দাদার মেয়েটা ছোটো সে শুধু কান্নাকাটি করছে কখন কারেন আসবে কখন কারেন আসবে গরম হচ্ছে বাচ্চা তো না হ্যাঁ এবার বলছে কী বলতো কী বলছে বলতো ফোনে চার্জ নেই কারেন্ট নেই মানে ফোনেও চার্জ নেই আর টিভিও দেখতে পাচ্ছে না এবার এখনকার বাচ্চা মানে জানিস তো খেতে চাইছে না নয় টি ভি দাও আর নয় ফোন দাও এটাই একটা বড়ো সমস্যা হয়ে গেছে কী কী করবো হ্যাঁ হ্যাঁ কদিন আর যাবো তোদের এতে তোদের খা তোর রান্নাবান্না হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে সবাই তোর রান্নাবান্না হয়ে গেছে ও আমাদের তো টিভিও চলছে না তোর ভাইঝি কান্নাকাটি করছে কী আর করবো বল বসে আছি গরমের থেকে বাচ্চাদের তো কষ্ট না হ্যাঁ বাচ্চাদের তো কষ্ট বেশি না এমারজেন্সিটাও চার্জ নেই জানিস এমারজেন্সিতেও চার্জ নেই ঘর অন্ধকার চার্জের সিস্টেম তো না আর মেঘলা আকাশ তো আকাশও মেঘলা তোদের ওদিকে বৃষ্টি হচ্ছে ও আর শোন না আমি সেই তরকারিটা চাপিয়ে এসছি তুই রাখ আমি আবার পরে ফোন করবো বুঝলি হ্যাঁ ঠিক আছে রাখ রাখ